হ্যালো মা তারা এজেন্সি থেকে বলছেন হ্যাঁ দাদা আমি কালকের একটা ক্যাব বুক করেছিলাম আপনি তখন বললেন হাজার টাকা আপনাকে বললাম যে টাকাটা একটু কমালে ভালো হতো কিন্তু আপনি তখন বললেন না হাজার টাকার কম হবে না তো আমি এখন রাজিও হলাম কিন্তু এখন ড্রাইভার বলছে বারোশো টাকা দিতে হবে আমি বললাম যে কালকেরে আপনার সাথে কথা হয়েছে কিন্তু শুনছে না কিন্তু একটু ফোন করে বলুন না যে বা হাজার টাকার বেশি আমি দিতে পারবো না কারণ আমার কাছে আমার কাছে হাজার টাকার বেশি নেই আর আমি ফোনপেও ইউস করি না আর এক্সট্রা টাকাও আমার কাছে নেই ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে